ন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই আট লক্ষ অষ্টআশি হাজার আটশো অষ্টআশি সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর ছয় লক্ষ ছেষট্টি হাজার ছশো ছেষট্টি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন